আমার সবচেয়ে প্রিয় জেলা হল পুরুলিয়া কারণ এইখানে আমার ছোট থেকে বড়ো হওয়া এইখানে আমার শিক্ষা লাভ বন্ধু লাভ এবং এইখানেই আমার জীবনের সব থেকে বড়ো প্রাপ্তিগুলি আমি পেয়েছি আমার এর পরবর্তী প্রিয় জেলা হল কলকাতা কলকাতায় আমার বাড়ি আমার কর্মজীবন প্রায় অনেকটাই কলকাতায় কেটেছে এবং এইখানে আমি আমার অনেক বন্ধুদের সাহচর্য এবং আরো অনেক শিক্ষা গুরুদেরও সাহচর্য পেয়েছি আমার তৃতীয় যে জেলাটি পছন্দ সেই জেলাটি হল পূর্ব বর্ধমান কারণ আমি এইখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি আর দুটি জেলার নাম যদি আমায় বলতে হয় তাহলে আমি প্রথম বলব পূর্ব মেদিনীপুরের কথা কারণ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার মামারবাড়ি হওয়ার কারণে আমার এই জেলায় প্রভূত যাতায়াত রয়েছে আমি বহুবার এই জেলায় গিয়েছি এবং যেহেতু আমার কাঁথিতে মামাবাড়ি সেহেতু তার কাছেই সৈকত শহর দীঘা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত আরও পর্যটনকেন্দ্রগুলি রয়েছে বহু সময় আমার জীবনের সেখানে কেটেছে অতএব এই জেলাটি আমার খুবই প্রিয় শেষমেশ আমি যে জেলাটির নাম বলব সেই জেলাটি হল দক্ষিণ দিনাজপুর এই জেলাটি পছন্দ হওয়ার কারণ হল আমি এই জেলাটি সম্বন্ধে কিছুই জানি না আমি কোনোদিন এই জেলাই যায়নি এই জেলার কোনও মানুষের সঙ্গে আমার পরিচয় হয়নি এই জেলায় কি থাকে বা কারা কোন জিনিসের উৎপাদন করে আমার জানা নেই কিন্তু আমার প্রচণ্ড কৌতুহল রয়েছে পশ্চিমবঙ্গে এমন একটি জেলা রয়েছে যে জেলা সম্বন্ধে আমার কোন ধারনাই নেই সেই জন্য আমার এই জেলাটি শেষ প্রিয়